ভারতের স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় এখন অনেকটাই এগিয়ে কেননা আগের তুলনায় এখন অনেক বেশি নতুন যন্ত্রপাতি বা বড় বড় হসপিটাল অনেকটাই উন্নত হয়েছে বা অনেক বড় বড় ডাক্তার বা স্বাস্থ্য ব্যবস্থা সেগুলো অনেকটাই উন্নত হয়েছে মানুষকে এখন আর বাইরের দেশে যেতে হয় না বা কোনো বড় ধরনের রোগ হলে তাদের আর অন্য কোথাও যেতে হয় না নিজেদের দেশেই তারা হয়তো এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে হয় এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয় কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে তো আমার আশেপাশে যে সমস্ত ক্লিনিকগুলো আছে যেমন হাসপাতাল বলুন বা স্বাস্থ্য কেন্দ্র সেগুলো আগের তুলনায় এখন অনেকটাই উন্নত হয়েছে এবং যদি হঠাৎ করে কোনো মানুষ অসুস্ত হয়ে পড়ে তাহলে তারা সঙ্গে সঙ্গে চিকিৎসা পায় সেখানে প্রাথমিকভাবে যে সমস্ত চিকিৎসা যেগুলো আছে সেগুলো তারা অবশ্যই পেয়ে থাকে কিন্তু কিছু কিছু সরকারি হসপিটালে এখনো পর্যন্ত ও দেখা যাচ্ছে কম পয়সায় বা ফ্রি পয়সায় ডাক্তার দেখানোর জন্য তাদের দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো এগুলো এখনো কিছু কিছু যে সব কিছুই আগের তুলনায় ঠিক হয়ে গিয়েছে তা নয় এখনো কিছু মানুষ হয়তো যারা তাড়াতাড়ি পরিষেবা পেয়ে যায় তাদের কাছে মানে এই পরিষেবাটা খুবই ভালো কিন্তু অনেকে আছে যাদের ধরুন খুব দরকার সেক্ষেত্রে তাদের অনেকটা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হলে অবশ্যই তাদের একটা সমস্যা হয় বা অসুবিধার সম্মুখীন তারা হয় তো আমি মনে করি যদি আরো কিছু হসপিটাল বা আরো স্বাস্থ্য ব্যবস্থা যদি আরো ও উন্নত করা যায় তাহলে যে সমস্ত গরিব মানুষ তারা ধরুন সরকারি হসপিটালে টাকা পয়সার জন্য চিকিৎসা নিতে যায় তো তারাও অনেক সুবিধা পাবে এবং টাকার অভাবে বহু মানুষ মারাও যায় সেক্ষেত্রে এইগুলো আর হবে না তো হসপিটাল বা ডাক্তার এগুলো যদি আরো বেশি বেশি করে বাড়ানো যায় বা অন্যান্য সামগ্রী যেগুলো আছে সেগুলো যদি বাড়ানো যায় আমাদের দেশ আরো অন্যান্য দেশের থেকে আরো উন্নত হবে আগামী দিনে